ছোটবেলা থেকেই আমি খুব সাধারণভাবে বড়ো হয়েছি পড়তে এবং পড়াতে সেই ছোটোবেলা থেকেই আমার ভালো লাগে টিউশনের টাকা জমিয়ে বিভিন্ন বই কেনা এবং প্রয়োজনীয় জিনিস কেনা অনেকদিনের থেকেই আমার অভ্যেস স্নাতকোত্তর পাস করার পরবর্তী সময় থেকেই কলেজ সার্ভিস কমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছি জীবনে সি এস সি পাস করে কলেজে পড়ানোটা আমার কাছে একটা স্বপ্ন সেই স্বপ্নপূরণের জন্যই পরিশ্রম করে চলেছি